আমার রোজকার জীবনের কাজের জায়গাতে বিজ্ঞান নির্ভর পরিবর্তন একটু আধটু হচ্ছে বৈকি যেমন ধরুন বেশ কিছু সমস্যা বিষয়কেন্দ্রিক নির্দিষ্ট বিষয়কেন্দ্রিক যে সমস্যাগুলো সে সমস্যাগুলো যখন চটজলদি মাথায় আসে না তখন সেগুলোকে পাওয়ার জন্য আমাকে গুগল সার্চ করতে হয় এবং গুগলের মাধ্যমে তার উত্তরগুলো বিনা মানে অতি অনায়াসেই বা গুগল অনায়াসে দক্ষতায় সেটি আমাকে সরবরাহ করে থাকে এর ফলে আমার কাজের গতিটা বেড়েছে এবং বর্তমানে আমার জীবনেও বা আমার পেশাতেও এর সমান্যতম হলেও প্রভাব ফেলেছে